খেলাধুলায় স্পন্সর বা বিজ্ঞাপন ছাড়া তো চলছে না কেন খেলাটা খ্যা খেলাতে স্পন্সর বা বিজ্ঞাপন অবশ্যই থাকবে কেন না খেলাতে স্পন্সররা স্পন্সর বিভিন্ন ডোনেট করলে খেলাটা চলে ভালো যেমন হচ্ছে টাটা বিড়লা জিও হন্ডা এগুলো হচ্ছে স্পন্সর ইভ স্পন্সর করে এবং খেলার মাঠে এদেরকে বিজ্ঞাপন দেয় এবং বিভিন্ন কোম্পানিগুলো যাতে বিজ্ঞাপন দিলে এগুলো সাধারণ মানুষের কাছেও এগুলো পৌঁছে যায় এবং এদের কোম্পানিগুলো ব্যবসা বাণিজ্যও উন্নতি হয় মানুষ এই বিজ্ঞাপন দেখে সেই সব জিনিসগুলো বেচাকেনা করতে সুবিধা পায় শিল্পকে শিল্পকে প্রভাবিত করতে গেলে বিভিন্ন কোম্পানিগুলোকেই এগিয়ে আসতে হয় কারণ তাদের খেলাতেও কিছু উপকার হয় এবং তাদেরকে কোম্পানিগুলো জনপ্রিয়তা পায় যেগুলো দেখে জনসাধারণ বিজ্ঞাপনগুলোকে দেখে তাদের এই জিনিসগুলো কিনতে পারে তার থেকে এরা কোম্পানিগুলোও লাভবান হয় আর খেলাগুলো উন্নতির পথে চলে যায়